পুরোনো ফোনে আমরা শুধু কথা বলতেই পারতাম কিন্তু বর্তমান স্মার্ট ফোনের জন্য আমরা এই যুগে এ প্রান্ত থেকে ও প্রান্তে লোকের সা লোককে দেখতে পারি এবং কথা বলতেও পারি স্মার্ট ফোনে বহু জিনিস কিনতে পারা যায় এবং স্মার্ট ফোনের সাহায্যে অনলাইনে কাজ আমরা করতে পারি আগের তুলনায় এখন যে কোনো কোম্পানির নেটওয়ার্কের সংযোগ অনেক ভাল আমি এয়ারটেল আমার এয়ারটেল সংযোগ এবং ডেটা প্যাক এবং কথা বলার জন্য চারশো ঊনআশি টাকা রিচার্জ করি